ইতিমদ্যেই আমি একটি বৈদ্যুতিক যন্ত্র বৈদ্যুতিক ইস্ত্রি কিনেছিলাম যেটি আমি অনলাইনের মাধ্যমে কিনেছিলাম এবং দামটি খুবই কম থাকায় সেটা আমার কাছে খুবই উপযোগী একটি বস্তু হিসেবে কাজে লেগেছে এবং এই বৈদ্যুতিক ইস্তিরিটির মধ্যে অনেক কিছু বেনিফিট রয়েছে সেটি হচ্ছে এটি খুবই হালকা এবং এটি ক্যারি করাও খুবই সহজ যেহেতু এটি সাইজটি ছোটো এবং এতে অনেক রকমের নতুন নতুন ফাংশান দেওয়া রয়েছে যেগুলি দিয়ে আপনারা অন্যান্য রকমের যে রকমের কাপড় আপনি ইস্তিরি করতে চান সেই ইস্তিরিকে সেই মোডে আপনি যেতে পারেন এবং সব থেকে বড়ো ব্যাপার এতে সাবধানতার জন্য তামার পাত লাগানো রয়েছে যেটি বাচ্ছাদের জন্য অ্যাস আ সেফটি খুবই ভালো তো এই বৈদ্যুতিক যন্ত্রটি আমি সাজেস্ট করবো আপনারা সকলেই কিনতে পারেন এবং এটি যেহেতু বৈদ্যুতিকভাবে চলছে এবং লাইট ওয়েট তো এটিকে ম্যানেজ করাও খুবই সহজ